আগেকার দিনে বালতিতে দড়ি বেঁধে যেমন জল তোলা হতো তেমন এখন বৈদ্যুতিক সিস্টেম এসে যাওয়ার কারণে ওই জন্য আমাদের একটা স্যুইচ টিপলেই জল এসে যাচ্ছে আর আমাদের সব জায়গাতে জল নিতেও অসুবিধা হয় না কারণ হচ্ছে যেহেতু ইলেকট্রিক পাম্পের ব্যাপার হয়ে গেছে সেই কারণে এখন সব জায়গায় জল নেওয়া যায় এবার এখন সোলারের ব্যবস্থাও হয়ে গেছে ইলেকট্রিক বৈদ্যুতিক না থাকলে সোলারের সিস্টেম করে সেই হিসাবেও আমরা জল নিতে পারি